আমি প্রতিনিয়তই স প্রতিনিয়তই সাঁতার শিখতে যাই আমিও চাই যেমন যে আমার দৈনন্দিন প্রতি আমার দৈনন্দিন জীবনে আমার সাঁতার শেখাটা সাঁতার শিখতে আমার খুব ভালো লাগে আমার দৈনন্দিন জীবনে আমি প্রতিদিন প্রতিদিন চাই যেন স প্রতিদিন চাই যেন যারাই সাঁতার শেখে তারাই যেন এক ঘন্টা করে সাঁতার প্রতিযোগিতায় স প্রতিদিন এক ঘন্টা করে অন্তত সাঁতার শিখতে যায় সাঁতার শেখাটা যেমন একদিকে ভালো সেরকম সাঁতার শিখতে শিখতে সাঁতার শেখার পেছনে পেছনে হচ্ছে শরীরের একটা হচ্ছে এনার্জির প্রয়োজন হচ্ছে এনার্জির প্রয়োজন সাঁতার শিখতে গেলে অনেক কিছুই অনেক কিছুই হচ্ছে মেনে মেনে চলতে হয় সাঁতার শিখতে এলে দেখতে হবে যাতে যাতে না আমরা জলের মধ্যে ডুবে যাই জলের মধ্যে ডুবে যাই তাই হচ্ছে যাতে জলের মধ্যে ডুবে যাই জলের মধ্যে যাতে না ডুবে যাই সেটা আমাদেরকে দেখতে হবে আর যাতে স যাতে জলের মধ্যে সেটা দেখতে হবে আর হচ্ছে আর দেখতে হবে যেন আমরা প্রতিনিয়তই সাঁতার সাঁতারটা আমরা শিখতে পারি প্রতিনিয়ত যেন সাঁতারটা শিখতে পারি আমরা এর পেছনে পেছনে আরও অনেক কারণ আছে সাঁতার শিখতে যেন আমাদেরকে আমাদেরকে সচেতন থাকতে হবে যেন আমরা সাঁতারটা ভালোভাবে শিকতে পারি যাতে না আমরা জলের মধ্যে ডুবে যাই বা অন্য আমাদের আরও দুর্ঘটনা ঘটতে পারে তো আমাদেরকে সে সেটাও সেটাও আমাদেরকে জানতে হবে তো সবাইকে বলব যারাই সাঁতার শেখো তারাই যেন হচ্ছে এটা এটা মাথায় রাখো যে যাতে না আমরা জো হচ্ছে জলের মধ্যে ডুবে যাই আর যাতে না হচ্ছে তাম তায় সবাইকে বলছি যাতে সচে সচেচনতায় থাকতে হবে যাতে যাতে হচ্ছে কোনও দুর্ঘটনা না ঘটে যায়